হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আচ্ছা আচ্ছা আমাকে কি সারাদিন থাকতে হবে নাকি সময় দেখে যেতে হবে মানে আট ঘণ্টা বারো ঘণ্টা হ্যাঁ আমাকে কি সময়ে মানে সারাদিন থাকতে হবে নাকি এই আট ঘণ্টা বারো ঘণ্টা এরম হিসেবে থাকতে হবে কীরম ঘণ্টা হিসেবে থাকতে হবে না সারাদিন থাকতে হবে সেটা একটু বলুন আমাকে কখন থাকতে হবে দিনে না রাতে আচ্ছা দিনে থাকতে হবে বারো ঘণ্টা তো আমার তো দিনে মোটামুটি আমি একদিনে তিনশো টাকা করে নিই আমি সকালে তাহলে আটটায় ঢুকবো বিকেলবেলা কিন্তু আমি আটটা অবধি থাকতে পারবো না আমি কিন্তু ওই পাঁচটা থেকে ছটার মধ্যে বেরিয়ে যাব আপনার অসুবিধা নেই তো তো আপনি আরেকজন যে আয়াকে রাখছেন তাকে তাহলে একটু আগে আসতে বলে দেবেন কারণ কি বলুন তো দিদি মানে আমারও বাড়িটা আসলে অনেকটা ভেতরে তো বেশি রাত হয়ে গেলে আমার খুব অসুবিধে হয় বাড়ি পৌঁছাতে আমি মোটামুটি ওখানে সন্ধ্যে ছটার মধ্যে বেরিয়ে গেলে আমার খুবই ভালো হয় আমি আমার হ্যাঁ হ্যাঁ আমি আমার সব কাজ করে দিয়েই বেরোবো ওখানে আপনার বাবা মায়ের সবকিছু আমি করে দিয়েই বেরোবো ঠিক আছে ও আর আমার পেমেন্ট কিন্তু ওটাই থাকবে হ্যাঁ তিনশো টাকা আমি দিন হিসেবে নিই ঠিক আছে দিদি আপনি একটু না অসুবিধে নেই আপনি একটু চেষ্টা করবেন যে একটু তাড়াতাড়ি চলে আসার যাতে আমি বেরোতে পারি ঠিক আছে ঠিক আচ্ছা আপনার বাবা মায়ের বয়স বয়সটা কীরকম আচ্ছা মানে একদম হাঁটাচলা করতে পারেন না তো আমাকেই সব করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে কালকের থেকে চলে যাব ঠিক আছে কিন্তু কালকে প্রথম দিন তো কালকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ